চারিদিকে বেড়াতে যাওয়ার কারণ হচ্ছে যে সব থেকে মেন কারণ যেটা সেটা হচ্ছে যে প্রকৃতি সম্পর্কে এবং মানুষজনের সম্পর্কে সব কিছু সম্পর্কে জানা যায় আর মানুষ কে কী রকম ধরনের হয় যেমন পাহাড়ি মানুষ এক রকমের হয় সমুদ্রের দিকের মানুষ এক রকমের হয় জঙ্গলের দিকের মানুষ এক রকম হয় যেমন হচ্ছে জঙ্গলের দিকে মানুষ যেমন হচ্ছে যে সব কিছু পশু পাখির সঙ্গে মানিয়ে নিতে পারে আর যারা পাহাড়ে থাকে তারাও তারাও হচ্ছে যে জীব জন্তু অনেক কিছু থাকে তারা সেরকম পাহাড়ি জিনিসের উপরে নির্ভর করে থাকে পাহাড়ের সৌন্দর্য একরকম জঙ্গলের সৌন্দর্য এক রকমের আর হচ্ছে যে সমুদ্রের সৌন্দর্য এক রকমের জঙ্গলে নানা ধরনের গাছ পাতা সব থাকে নানা ধরনের গাছ সম্পর্কে জানা যায় আবার পশু পাখি সম্পর্কে জানা যায় আর হচ্ছে যে সমুদ্রে যেমন নানা ধরনের মাছ পাওয়া যায় সেই মাছ রকম দেখা যায় মাছের মতন সেই রকম মাছ কীভাবে চাষ করে মানুষ এভাবে হচ্ছে যে জানা যায় আর এই রকমভাবে সব কিছু অনেক সুন্দরভাবে এই সব জানার জন্যই ঘন ঘন ভ্রমণে যাওয়া উচিত মানুষ কীভাবে থাকে সমুদ্রের মানুষ কীভাবে থাকে আর হচ্ছে যে কীভাবে জীবিকা নির্বাহ করে আর তাদের পোশাক পরিচ্ছদ কেমন আর আর পাহাড়ের দিকেও ক্ষেত্রে তাই একই পাহাড় পাহাড়ের কোলে কী রকমভাবে বাড়ি করেছে পাহাড় কেটে কীভাবে বাড়ি করেছে মানে সেই যে বাড়ি করার যে পদ্ধতি সেই পাহাড়গুলো সে সৌন্দর্য পরিবেশ সেই সব দেখতেই খুব মজা লাগে আনন্দ লাগে তাই আর হচ্ছে তাই ঘন ঘন বেড়াতে যেতেও পছন্দ লাগে আর নানা ধরনের জিনিসের প্রতি অভিজ্ঞতাও বাড়ে সেই কারণেই তাড়াতাড়ি ঘন ঘন বেড়াতে যেতেও ভালো লাগে